ডাইরিয়া নিরামনের জন্য আমরা গ্রামে প্রতিকারের জন্য যেসব ঘরোয়া পদ্ধতিগুলি করে থাকি সেগুলি হল আমাদের বাজারে যেসব চলতি ওষুধ উদ্রাময় চিকিৎসা হয়ে থাকে তাদের সাথে মলের রক্তক্ষরণ যদি হয় তা আবার জ্বর যদি হয় তাহলে বাজারে যেসব ঔষধগুলো আছে সেগুলোর বাদ দিয়েও দুদিনের বেশি সময় ধরে উদ্রাময় হয়ে থাকলে আমাদের যে জল ফোটানো বোতলজাত জলপান করা এবং জল পানীয়কে গরম করা শিশু এবং বাচ্চাদের তাদের বয়সের উপযুক্ত খাদ্য দেওয়া হয় ছয় মাস পর্যন্ত শুধুই মায়ের বুকের দুধ খাওয়ানো হয় খাবারের দেখভাল যাতে ঠিকঠাক থাকে সেই দিকে যত্ন নেওয়া হয় জল নলের জল পান করানো হয় পানীয় রস এবং বরফ তৈরির জন্য জ নল জলের ব্যবহার করানো হয় পাস্তুরাইজ না করে দুধ পান করা হয় রাস্তার পাশে খাবার খাওয়া হয় না কাঁচা এবং রান্না না করা খাবার এবং মাংস খাওয়ানো হয় মদ্যপান করা মোটেই ঠিক নয় মশলাযুক্ত খাবার খাওয়ার অভ্যাস যাতে না হয় সেদিকে নজর রাখতে হয় তার সাথে আমাদের খাবারের সাথে ফলমূল ক্যাফিন জাতীয় জল ইত্যাদি খাওয়ানো হয় জল বিয়োজনের ওরাল বা আমাদের ওআরএস খাওয়ানো হয় তার সাথে আমাদের গরম জল চিনি এবং নুন দিয়ে আমাদের খাওয়া খে খেতে দিতে হয় তাছাড়া উদ্রাময়ের কারণে দেহের তরল পদার্থ নির্গত বের হয়ে যাওয়ার ফলে তা পূরণ করতে ওআরএস খাওয়ানো হয় যে কারণে উদ্রাময় হোক না কেন এটি সবথেকে বড়ো ঘরোয়া পদ্ধতি রেডিমেড ও সেচেট ওষুধের দোকানে এসবগুলো পাওয়া যায় না পাওয়া গেলেও এই বাড়িতেই তৈরি করা নেওয়া যায় এক লিটার পানীয় জল ফুটিয়ে ঠান্ডা করে ছয় চায় চামচ চিনি ও দেড় চায়ে চামচ লবন মিশিয়ে এসব পদ্ধতিতে আমাদের ওআরএস তৈরি করা হয়